কফি হাউস হল আসানসোল শহরে আমার সবচেয়ে প্রিয় জায়গা এটি আমার প্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে ব্যক্তিগতভাবে অথবা পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা